আমি মনে করি মহাবিশ্বের অন্যান্য গ্রহে পৃথিবী ছাড়াও অন্যান্য গ্রহেও প্রাণ আছে তার কারণ হচ্ছে যে প্রায় মহাকাশের মহাকাশচারীরা বা আমাদের দেশের বিজ্ঞানীরা মহাকাশ বিজ্ঞানীরা প্রায় সবসময় বলে থাকে যে এই সঙ্কেত পাওয়া গিয়েছে ওই সঙ্কেত পাওয়া গিয়েছে বা বিভিন্ন রকমের এলিয়েনদের গল্প আমাদেরকে শুনিয়ে থাকে এই এলিয়েনদের গল্পগুলো শুনে এটাই মনে হয় যে অন্য গ্রহে প্রাণ আছে বা অন্য গ্রহেও প্রাণ থাকার সম্ভাবনা থাকতে পারে তার কারণ যখন পৃথিবীর মতো গ্রহে প্রাণ আছে তখন অন্য গ্রহে প্রাণ না থাকাটা অসম্ভব বলে কিছু নয় সুতরাং আমি মনে করি যে অন্যান্য গ্রহে প্রাণ থাকতেই পারে